ঝাড়গ্রাম জেলার ঐতিহ্যবাহী কিছু খাদ্যের নাম হলো এখানকার এখানে খুব ভালো ধরনের একপ্রকার আর একপ্রকার মানে সবজি তরকারি পাওয়া যায় যেটার নাম হলো ও যেমন সবজি তরকারি ছাড়া পাশাপাশি অন্যান্য কোনো ভালো রকম কোনো খাবার তৈরি হয় যেমন মোমো ইডলি এছাড়া এখানে খুব ভালো ধরনের বাইরের কিছু মাছ আসে যার দ্বারা এখানকার হোটেলগুলি খুবই উন্নত এবং খুবই মানে ভালো খাবার দিয়ে পরিষেবা পরিষেবা দেয় মানুষকে সেগুলি খুব ভালো যত্ন সহকারে মশলাপাতি বা অন্যান্য কিছু মিক্সিং মশলা দিয়ে তৈরি হয় খুব ভালো ও কৌশলভাবে তৈরি করে তাই এখানকার মানে বহু জায়গা থেকে মানুষ এখানে এ ভালো খাবার খেতে আসে এবং খেয়ে খেয়ে তারা খুব ভালো নামও করে গিয়েছে এই জেলার আর তাছাড়া এখানকার সাংস্কৃতিক ও ঐতিহ্য ও ফলিত খুবই ভালো কারণ এখানকার সংস্কৃতি অন্যান্য জেলার তুলনায় খুবই ভালো দূরদূরান্ত মানুষ এখানে আসে এবং এখানকার সাংস্কৃতিক ও ঐতিহ্য দেখে যায় এবং অনেক পর্যটনকেন্দ্রও এখানে গড়ে উঠেছে তাই আর এখানে মানুষ খাবার খেতে ভালো চাইলে বিভিন্ন ও ধরনের রেস্তোরাঁতে যায় কারণ এখানে ঝাড়গ্রাম জেলায় খুব ভালো ভালো রেস্তোরাঁ আছে যেখানে তা মানুষ তাদের পছন্দ সহি খাবার এখান থেকে এ খেয়ে যায়